আমাদের ভারতের পরিবহন ব্যবস্থা খুবই ভালো বাস যাতায়াত ট্রেন জলজাহাজ জলব্যবস্থা খুবই ভালো সবেই আমরা কোনো কিছুতে অসুবিধা হয়না আমাদের সব আশেপাশেই আছে কিন্তু আমরা যখন বাসে করে কোথাও যাই তখন আরেকটা বাস এসে পাশাপাশি গা ঘেঁষে তখন রেষারেষি করে এমনভাবে যায় সব সাধারণ মানুষেরা ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে এই বুঝি কিছু অঘটন ঘটে গেলো এরকমই দুটো বাইক একসাথে গেলেও তাদের রেষারেষি হয় মারুতি একসাথে গেলেও রেষারেষি হয় এইভাবে আমাদের সমাজে অনেক অঘটন ঘটে যায় এই জন্যই সাধারণ মানুষেরা খুব ভয় পেয়ে ওঠে